হ্যাঁ বলুন বলছি আপনি কি সেবব্রত ইন্সট্রিটিউট অফ নার্সিং থেকে বলছেন বলছি আপনার ওখানে আমার মেয়ে ভর্তি হওয়ার জন্য দেখছিলো তো আমি তাই জন্য একটু জানার জন্য ফোন করলাম তো ওখানে আপনাদের কীরকম কী খরচা আছে কীরকম কী কোর্সগুলো আছে আমাকে একটু বলবেন আচ্ছা আচ্ছা আর খরচগুলো কীরকম আচ্ছা আপনাদের ইন্সটলমেন্টের ব্যবস্থা আছে তাই তো ঠিক আছে আর বলছি প্লেসমেন্টের ব্যাপারটা একটু যদি বলতেন আচ্ছা আচ্ছা আচ্ছা আপনাদের লোকেশানটা আমার লোকেশান হচ্ছে বি গার্ডেন না না না না ও রোজ যাতায়াত করবে আপনাদের এখান থেকে আমাদের এখান থেকে আপনাদের ওখানে যাওয়া কি কোন বাস আছে ঠিক আছে ধন্যবাদ এতক্ষণ আমার সব উত্তর ঠিক ঠাক দেওয়ার জন্য আমাকে ইনফরমেশান দেওয়ার জন্য আমি আপনাদের ওখানে গিয়ে আমার মেয়েকে ভর্তি করাবো